হ্যালো আমি কি মা কালী ট্রাভেলিং এজেন্সির সাথে কথা বলছি হ্যাঁ আমি একটি গাড়ি বুক করতে চাই আমি সামনে পাঁচই নভেম্বর দু হাজার তেইশ আমি সকাল ভোর চারটেতে বেরোব তো এরকম আমি একটা গাড়ি বুক করতে চাই হবে কি হ্যাঁ আমি নদিয়া জেলারই আমি এখানে সামনে মায়াপুরের ইস্কন মন্দির যাব তো ও আমরা বাড়ির সকলে যাব তো আমাদের সাথে কিছু জন বন্ধুও থাকছে তো আমরা মোট পনেরো জন আছি তো কোনো ক্যাব ছোটো গাড়িতে হবে না তো কোনো বড় গাড়ি যেমন পনেরো জন ধরে এরকম কোনো গাড়ি পাওয়া যাবে কি তাহলে আমরা ভোর চারটে নাগাদ যেতাম তার পরে আবার সন্ধ্যে নাগাদ আমরা বাড়ি চলে আসতাম ঘুরে হ্যাঁ তো এরকম গাড়ি আমরা পাওয়া যায় কি না সেইটা জানার জন্যই ফোন করছিলাম বা কত টাকা নেবেন সেইটা জানার জন্য ফোন করেছিলাম তো তাহলে যদি হয় তাহলে আমরা পাঁচই নভেম্বর ভোর চারটেতে বেরোব তাহলে আপনি কত তাড়াতাড়ি আসতে পারবেন বা কীরকম ভাড়া নেবেন সেই ব্যাপারেই কথা বলছি তো বলুন তাহলে কী ভাড়া কীরকম হবে তো আমরা মোট পনেরো জন যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে আসবেন